হ্যাঁ আমাদের এলাকায় পূর্ব মেদিনীপুরে একটি বিশেষ পর্যটন কেন্দ্র রয়েছে যেটা হল ঢলবাঁধ যে বা ও ফাঁসিডাঙ্গা যেখানে আমাদের পর্যটন কেন্দ্র বলতে আমাদের এখানে একটি জলাশয় রয়েছে যেটি যেটি ড্যামের মতো কাজ করে বা যেখানে জল বাঁধা থাকে এবং প্রয়োজন অনুযায়ী জল ছাড়া হয় এবং সেইখানে একটি আমাদের জলাশয়ের বাঁধ রয়েছে যেটির নাম ঢলবাঁধ সেইখানে একটি নানারকম পর্যটন পর্যটক স্পট আছে যেখানে বাচ্চাদের খেলার জন্য পার্ক ইত্যাদি চয়েস এরকমের রয়েছে এবং একটি সুইমিং পুল রয়েছে যেখানে সবাই আনন্দ উপভোগ করতে পারে এবং আরও বিনোদনমূলক জিনিস করার জন্য জায়গা আছে এগুলি আমাদের এখানের পর্যটক কেন্দ্র রয়েছে এবং আমি এখানে আমি এবং আমার পরিবারের সকল সবাই এবং বাচ্চারাও এখানে ছুটি কাটাতে যেতে পছন্দ করে এবং এটি আমাদের এখান থেকে একটু সামনে হওয়ায় তো সবাই প্রায় যেতে পছন্দ করে